প্রথমত আমি একজন বাঙালি তাই বাংলা শিখলাম কীভাবে এটা সেভাবে বলাটা যদিও কঠিন কারণ মাতৃভাষা হচ্ছে আমার বাংলা মায়ের মুখ থেকে আমার ছোট থেকে মায়ের মুখ থেকে শেখা বাংলা ভাষা আশেপাশের মানুষজন আমার পরিবারের লোকজন যেখানে যাই বেড়াতে ঘুরতে সবাই বাংলাতেই কথা বলে তাই বাংলাটা সেভাবে স্পেসিফিক কোনো মাস্টার বা টিচার নিয়ে আমাকে শিখতে হয় না বাংলাটা আমার স্বভাবতই এসে গিয়েছে আর বাংলা ভাষা যদি বলা হয় কেমন তো বাংলা ভাষা হচ্ছে সবচেয়ে সুন্দর ভাষা বিশ্বের সবথেকে সুন্দর যদি কোনো ভাষা থাকে অবশ্যই বাংলা ভাষা কারণ আমরা যে কোনো ভাষা যতটা সহজে শেখা শিখতে পারি বা বলতে পারি কিন্তু বলার ক্ষেত্রে দেখেছি যে সেই ভাষাগুলো ততটা মাধুর্যপূর্ণ নয় বাংলা ভাষাটা হচ্ছে সেই বাংলা ভাষাটার মধ্যে সেই মাধুর্যটা আছে বাংলা ভাষাকে এই জন্য বিশ্বের সবচেয়ে সুন্দর ভাষা বলা হয় আর বাংলা এমন একটা শব্দ যে শব্দতে আমরা হাসি কাঁদি বাংলা গান বলুন বাংলার বিভিন্ন ধরনের যে কারুকার্যতা আছে বাংলা ভাষার যে একটা মমতা আছে সেই ভাষার মমতা অন্য কোনো ভাষার মধ্যে নেই বাংলা ভাষা মায়ের সমান আমরা সেই ভাষাতেই গান গাই সেই ভাষাতেই মরি সেই ভাষাতেই বাঁচি সেই ভাষার মানে ব্যবহার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি বাংলা ভাষা আমার কাছে মায়ের সমান এবং এর মাধুর্য সবচেয়ে উপরে সবচেয়ে আগে এবং সবচেয়ে সুন্দর আমার কাছে